আমার গ্রাম পাতিখালি আমি পাতিখালি গ্রামেরই একটা ছেলে তো বলতে পারি যে আমাদের এখানে যদি কোনো খেলাধুলার প্রগ্রাম আয়োজন অনুষ্ঠিত হয় তো সেটা সর্বপ্রথম এখানে কোনো অটো রিক্সা টোটো দিয়ে মাধ্যমে চারিদিকে প্রচার করা হয় মাইকে হেঁকে হেঁকে মাইকে চিল্লিয়ে চিল্লিয়ে বলে হেঁকে সেটা চারিদিকে ছড়ানো হয় তো আমরা সেই খেলাধুলো দেখতে যাই সেই খেলাধুলো দেখে আমাদের উৎসাহ দেয় আমাদের মনে যে টিম জেতে সেই টিমকে আমরা সাপোর্ট করি যে টিম হারে সেই টিমের প্লেয়ারদেরকে আমরা বলি ভালো খেলেছে সাপোর্ট করি তো এই প্রত্যেকটা খেলাধুলো আমাদের প্রত্যেকটা এলাকার গ্রামের মানুষজনের উপকৃত করে